হ্যালো হ্যাঁ দিদি আপ দিদি আপনি কি এন জি ও তে কাজ করেন আপনি কি এন জি ও মানে প্রধান হুম আমাদের গ্রামে তো অনেক সমস্যা মানে জলের সমস্যা আর রাস্তাঘাটের মানে প্রচুর রাস্তাঘাট খারাপ তাই

হ্যাঁ আর মানে কলের সমস্যা খুব মানে জল পাওয়া যাচ্ছে না আর রাস্তাঘাটে মানে বাচ্চারা যেতে গেলে পড়ে যাচ্ছে স্কুলে যেতে পারছে না ঠিক মতো আর মানে রাস্তাঘাটের জন্য গাড়ির জ্যাম মানে রাস্তায় তাই বলছি যতটা পারেন তাড়াতাড়ি চেষ্টা করুন কত দিন সময় লাগতে পারে সবার সই লাগবে দশ দশ বারোজন মতো সই করলে হবে তো বলছি দশ বারো জন মতো সই করলে হবে তো ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ ঠিক আছে রাখছি